পশ্চিমবঙ্গের ব্যবসায়িক পরিবেশ ভারতের অন্যান্য রাজ্য বা অঞ্চলের সাথে নানা দিক দিয়ে তুলনা করা যায় যেমন ব্যবসা করার সহজতা প্রতিযোগিতামূলকতা আকর্ষণীয়তা মাথা পিছু আয় মূল্য উন্নয়নের পরিমাপ জনসংখ্যার মধ্যে আয় বণ্টন ইত্যাদি ব্যবসা করার সহজতা বলতে পশ্চিমবঙ্গে পারিবারিক ব্যবসাও বহু দিন ধরে চলে আসছে এছাড়া যা নতুন যারা নতুন ব্যবসা শুরু করেছেন তারা সোশ্যাল মিডিয়া তারা খুব সহজেই সেই ব্যবসায় লাভবান হচ্ছেন প্রতিযোগিতা তো রয়েছেই অনেক অনেকে দোকান ব্যবসা করছেন অনেকে অললাইন আবার অনেকে পৈত্রিক ব্যবসাও করছে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে টাকার মূল্য অনেকটাই কম রয়েছে এছাড়া ব্যবসাদারদের ব্যবসাদারদের মাত্র কুড়ি থেকে তিরিশ হাজার মূলধন নিয়েও ব্যবসা শুরু করতে পারেন কিন্তু অন্যান্য রাজ্যে তা পঞ্চাশ থেকে সত্তর হাজার এসে দাঁড়াবে এছাড়া মাথাপিছু আয় এখানে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার হলেই ভালোভাবে থাকা খাওয়া হয়ে যায় সব ঠিকঠাক ভাবেই হয়ে যায় জনসংখ্যা অনেক কম থাকায় ব্যবসার মন্দার পরিমাণও অনেকটাই কম হয়ে থাকে এখানে